প্রধানমন্ত্রীর নানারকম প্রকল্প আছে সে প্রকল্পের দ্বারা আমরা নানাভাবে প্রভাবিত হয়ে থাকি সেরকমই একটি হলো পোষণ প্রকল্প যেই সম্পর্কে আমি বলতে পারি কারণ প্রধানমন্ত্রী প্রকল্পের মধ্যে যেমন আবাস যোজনা প্রকল্প একটা পড়ে ওইখানে প্রধানমন্ত্রী ও রাজ্য সরকার দুজনের যৌথ প্রকল্প কিন্তু পোষণ প্রকল্প হলো যেখানে পোষণ প্রকল্প প্রধানমন্ত্রীর সেই বক্তব্যটি হলো আমি বলতে পারি কারণ প্রধানমন্ত্রীর পোষণ প্রকল্পে আমরা নানারকম সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছি এবং সেই সাহায্যের হাতে আমরা আমাদের নিজেদের মধ্য দিয়ে তা আমরা বুঝতে পেরেছি যে মানুষের দরবারে মন্ত্রী সবসময় কারণ আমরাই মন্ত্রী তৈরি করেছি মন্ত্রীর মন্ত্রীর জন্য আমরা প্রধানমন্ত্রীর ম আবাস যোজনা খুবই সংক্ষিপ্ত সেখানে প্রকল্পগুলো পোষণ প্রকল্পটি হচ্ছে এক ধরনের উল্লেখযোগ্য প্রকল্প যেই প্রকল্পের কথা আমাদের মানুষের মুখে মুখে চলে সেই প্রকল্পের কথা সম্বন্ধে আমরা বলতেই পারি পোষণ প্রকল্পে রয়েছে মানুষের নিজস্বতা যে নিজস্বতার মধ্যে দিয়ে নানা রকমভাবে দিক থেকে চলে এসেছে এবং সেই দিকে নানাভাবেই চলে ওঠে তাই পোষণ প্রকল্পে সবসময় এইভাবেই চলতে থাকে আর চলার মধ্য দিয়ে চলে নানারকম জীবনযাত্রা বা জীবধারা এই জীবধারার মধ্য দিয়ে আপনি প্রধানমন্ত্রীর প্রকল্পটিকে প্রধানমন্ত্রীর অনেকগুলি প্রকল্প আমরা উল্লেখযোগ্য করেছি তার মধ্যে পোষণ প্রকল্প একটি বহু গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য প্রকল্প হয়ে নির্ধারিত হয়ে থাকে